আমাদের মাতৃভাষা হলো বাংলা সেই বাংলা ভাষা এখন কোনো ডিম্যান্ড নেই তার কারণ হচ্ছে এখন হচ্ছে বাচ্ছা বাচ্ছা ছেলেমেয়ে তারা সব এখন ইংলিশ মিডিয়ামে যাচ্ছে তার কারণ হচ্ছে বাংলায় ডিম্যান্ড কমেছে সেই কারণে বলা হচ্ছে যে বাচ্ছা ছেলে মেয়েদের বাংলা মিডিয়ামে ভর্তি করার জন্য সেই বাংলা সেই ছোটো বড়ো ছেলে এখন হিন্দি ইংলিশ শিখছে সেই কারণে বাংলা মিডিয়ামে ভর্তি করা উচিৎ সেই সেই সেই অন্য অন্য জেলা থেকে যারা শিখতে আসে যে বাংলা আর আমাদের আমাদের এইখানে বাংলা ডিম্যান্ডটা কমেছে সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা এবং সঙ্গীত সে বাচ্ছাদের শেখা বাকি রয়ে গেছে সেই কারণে ইংলিশ মিডিয়াম বন্ধ করে বাংলা মিডিয়ামেতে ভর্তি করুন এই আমি গর্বিত তার কারণ হচ্ছে আমি বাঙালি